পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের হেরিটেজ রয়েছে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল কাশীপুর রাজবাড়ি কোচবিহারের রাজবাড়ি ইত্যাদি এসব জায়গা মানুষ বাইরে থেকে ভ্রমণ করতে আসে হেরিটেজ ছাড়াও বিভিন্ন ধরনের আরও আমাদের এখানে দর্শনীয় স্থান রয়েছে যেমন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সুন্দরবনের অভয়ারণ্য কলকাতাতে বিভিন্ন মন্দির রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান দার্জিলিং রয়েছে এসব জায়গাতে মানুষ যায় আসে এবং এখানকার প্রযুক্তিকে আরও অন্যতম রূপ প্রদান করে যায় এবং এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বাইরে থেকে মানুষ এখানে আসতে পারে এবং এখানে এসে থেকে নিয়ে আবার যেতে পারে এই জিনিসগুলোর জন্য পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ দিন দিন উন্নত হচ্ছে এবং এখানকার জলবায়ু বেশ মনোরম ঠান্ডার সময় বেশ ঠান্ডা থাকে আবার গরমের সময়েও গরম থাকে গরমের সময় বেশি কেউ ঘুরতে আসে না ঠান্ডার সময়ই প্রধানত মানুষ আসে এখানকার দার্জিলিং এসব জায়গায় বরফ দেখা যায় এবং কলকাতা দীঘা ঠান্ডার সময় বেশ মনোরম পরিবেশ থাকে তাই মানুষ এখানে শীতের সময় এসে আনন্দ উপভোগ করে বাইরে যান